আমাদের বর্তমানে বিদ্যুৎ ছাড়া তো আমরা অসম্পূর্ণ আমাদের সব কিছুতে তো বিদ্যুৎ ইলেকট্রিসিটি সম সব সমায় আমাদের সব কিছুতে প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের একটা আলো জ্বলছে পাখা চলছে সব কিছুতেই তো বিদ্যুৎ পরিবহন করছে কিন্তু সেখানে আমাদের যে কোনোভাবেই আমাদের যদি বাড়িতে কোনো আলো কোনো পাখা বা কোনো অন্যান্য কিছু জিনিস বিদ্যুৎপৃষ্ট হয় বা বিদ্যুতের শট শর্ট সার্কিট হয় তাহলে সেখানে তো বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সবাইয়ের সম্ভাবনা সেদিক থেকে আমাদের খুব সচেতন থাকতে হবে আর তাছাড়া এখন বর্ষাকাল বর্ষাকালে রাস্তাঘাট সম্পূর্ণ বিপদযুক্ত বিপদমুক্ত করবো আমরা কীভাবে সেখানে আর যেমন রাস্তাঘাট কাদা তেমনি সেখানে বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা ঝড় বৃষ্টিতে ঝড়ে তো সমস্ততেই বিদ্যুতের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু সেখানে আমরা সেটাকে আমরা হয়তো অনেকে জানছি না সেটাকে আমরা মারিয়ে ফেলছি বা স্পর্শ করে ফেলছি তখন তো আমাদের প্রচুর ক্ষতি হতে পারে তাই না তাই আমি আমি যদি ওরকমভাবে দেখি কোনো কেউ কোনো ব্যক্তিকে তালে আমি সঙ্গে সঙ্গে মেন অফ করবো লোকজনকে ডাকবো আর সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ আমি বিদ্যুৎ দপ্তরে ফোন করবো ফোন করে তাদেরকে আসতে বলবো এমার্জেন্সিভাবে আর আমি অবশ্যই রবারের গ্লাস কোনো গ্লাভস কোনো পরে রাকবো হাতে তা নাহলে আমার তখনি তো আমি যদি কোনো হাত দিয়ে তাকে স্পর্শ করি তালে তো সেই বিদ্যুৎটা আমার গায়ে স্পর্শ হয়ে যাবে আমি সেখানে অবশ্যই নানানভাবে সতর্কতা অবলম্বন করবো এবং আমি চাইবো সেই যে যে প্রত্যেকটা মানুষেরা দেখুক রাস্তাঘাটে দেখুক যে যে কোনো কেউ যেন বিদ্যুৎ পৃষ্ট না হয় বিদ্যুতের তার পড়ে থাকলে সেটাকে অবশ্যই এড়িয়ে যাওয়া উচিত এবং বর্ষাকালে তোস আরো বেশি সাবধানতা অবলম্বন করবে এবং বাড়িতেও যদি কোনো বাচ্চা থাকে ও বা কোনো বয়েস্ক মানুষ থাকে তাদেরকেও বোঝাতে হবে যে কোনো বিদ্যুতে ধারে কাছেও যেন না যায় এবং তাদেরকে বোঝাতে হবে যে কোনো সুইচে সরাসরি কোনো হাত না দিতে বা কোনো টিভিতে যখন চা টিভি চালাবে বা কোন চার্জ দেবে ফোন যেন সঙ্গে সঙ্গে আগে সুইচ অফ করে তারপরে চার্জারটা খোলে এরকমভাবে নানানভাবে আমি সতর্কতা অবলম্বন করবো